পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে আসেন এবং এখানের মনোরম দৃশ্যের তারা খুবই আকৃষ্ট হয়ে ওঠেন পুরুলিয়ার বিভিন্ন মনোরম দৃশ্য রয়েছে যাদের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্রগুলি হল জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুরের এবং পুরুলিয়ার সুন্দরবন আর রয়েছে অযোধ্যা পাহাড় রয়েছে গড়পঞ্চকোট পাহাড় এবং বিভিন্ন রকম জায়গা এখানে মানুষরা এসে তার মনোরম দৃশ্য ভুলতে পারছে না মানুষরা বারবার দূরদূরান্ত থেকে ছুটে আসছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রকে দেখার জন্য বিভিন্ন রকম পর্যটন কেন্দ্রে পুরুলিয়ার রয়েছে গাছ পালা পাহাড় জঙ্গল ও বিভিন্ন রকম ড্যাম যেখানেই মানুষরা বারবার আকৃষ্ট হয়ে পুরুলিয়ার পর্যটনক্ষেত্রকে দেখতে আসছে